আমি মনে করি আমার লেখা চরিত্রের উন্নতি সম্ভব কেবলমাত্র সঠিক শব্দভান্ডার প্রয়োগের মাধ্যমে আমার লেখা চরিত্রের ক্ষেত্রে সঠিক উপযোগী এবং সহজ সরল শব্দ ব্যবহারের মাধ্যমেই আমি সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আমার লেখার চরিত্রকে পৌঁছে দিতে পারি তার ফলে আমার লেখার চরিত্র বাস্তবেই আকর্ষণীয় হয়ে ওঠে বলে আমার মত এছাড়াও আমার লেখার জন্য একটি সহজ সরল শব্দচয়নই আমার প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমেই আমি লিখে থাকি দ্বিতীয়ত আমি মনে করি যে কাল্পনিক লেখার থেকেও সমাজ এবং বাস্তবতা সম্পর্কে লেখাই আজ বেশি গ্রহণযোগ্য আমি সমাজ থেকে এবং বাস্তবিক দিক থেকে যা অনুভব করি তাই আমার লেখার মাধ্যমে তুলে ধরি এবং মনে করি এই লেখাগুলি আজ অন্যান্য মানুষের জীবনের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য তাই মানুষ সেটিকে বেশিভাবে গ্রহণ করে থাকতে পারে